আমার প্রিয় সিরিয়াল বা সিনেমা হল বাংলা সিরিয়াল যেগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে আমাদের নিজেদের ভাষাই হয় বাংলা সিরিয়াল সেটা বুঝতেও খুব সুবিধা হয় আর গান শুনতে ভালোবাসি অরিজিৎ সিং যার গানের কণ্ঠতে কি সুন্দর মধু গায়িকা হল শ্রেয়া ঘোষাল ভীষণ ভালো লাগে ওনার গান শুনতে যার একবার গান শুনলে হয় না গানটা শুনলে মনে হয় যে বারবার শুনি শ্রেয়া ঘোষাল ভীষণ প্রিয় আমার একজন গায়িকা আর গায়ক হচ্ছে অরিজিৎ সিং যার গান শুনলে ওদের দুজনের গান শুনলে মনে হয় একটা গানই মনে হচ্ছে না মন ভরছে না আরও কিছু গান শুনি আর প্রিয় নায়ক হল প্রসেনজিৎ চ্যাটার্জি প্রিয় অভিনেত্রী হল ঋতুপর্ণা সেনগুপ্ত যাদের অভিনয় দুর্দান্ত ভীষণ সুন্দর ওনাদের জুটি ওনাদিকে দেখলে মনে হয় যে যেন আরও দেখি ওনাদের অভিনয়